দাদা কতোক্ষণ লাগবে বলুন তো আধ ঘন্টার ওপর তো হয়ে গেলো বসে আছি এখানে এই এইখান থেকে এইটুকু এলাম আধ ঘন্টা লেগে গেলো কতোক্ষণ লাগবে বুঝতেও পারছি না ভীষণ একটু তাড়া ছিলো কী করা যায় বলুন না আর অন্য কোনো রাস্তা আছে যদি এপাশ দিয়ে ওপাশ দিয়ে কোথাও দিয়ে বেরিয়ে যাওয়া যায় কী হয়েছে সামনে কি হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ও গাড়িটা এ হয়ে গেছে ঠিক আছে কিন্তু কী করবো বলুন আমাকে একটুখানি দেখুন না চেষ্টা করে যদি কোনো রাস্তা আপনার জানা থাকে হ্যাঁ একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান হ্যালো হ্যাঁ ফোন আসছে একটা হ্যালো হ্যাঁ দেখো না এইযো আটকে বসে আছি দেখো না এই পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল বসে আছি এখানে কিন্তু কোনো ব্যাপার নেই যেতে বেরোতে পারবো কিনা বলতে পারছি না কতোক্ষণ পরের যাই হোক তোমরা একটু ওয়েট করো আমার জন্য আমাকে একা ফেলে রেখে দিয়ে চলে যেও না আমি চেষ্টা করছি যতোটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার কী করবো বলো না এখানে তো রাস্তার মধ্যেই তো আমার কিছু করার নেই ঠিক আছে দেখছি কতোটা তাড়াতাড়ি যাওয়া যায় দাদা দেখছেন তো ফোন করছে বারবার একটু চেষ্টা করুন না দেখি যদি কোনো সাইড দিয়ে গলি টলি দিয়ে বেড়িয়ে যাওয়া যায় হবে না এখানে কোনো ওয়ান ওয়ে রাস্তা হ্যাঁ সে তো আছে কী করা যায় এই একটা ফ্যাচাং হয়েছে ও ওয়ান ওয়ে রাস্তা হয়ে ঠিক আছে কী আর করা যাবে বলুন